আমি দু তিন মাস অন্তর অন্তর আমি এখান থেকে কলকাতা যাই কলকাতায় আমার মামার বাড়ি সেখানে নানান রকম অনুষ্ঠান এবং মামার আর বোনের সঙ্গে দেখা করার উৎসাহে আমি ঘনঘনই কলকাতা যাওয়া আসা করি তিন মাস অন্তর অন্তর আমার কলকাতা যাওয়া আসা প্রায় লেগেই থাকে